পাখির আবাসস্থল সংরক্ষণ ও সুরক্ষায় পাখি পর্যবেক্ষণ করার বিভিন্ন ভূমিকা পালন করা যায় যেমন পাখিকে পাখির সংরক্ষণ পাখিকে সংরক্ষণ করার সাথে সাথে তার সুরক্ষারও প্রয়োজন হয়ে থাকে তাই পাখিকে ভালোভাবে যাতে সংরক্ষণ করা হয় সেই বিষয়ে নজরদারি রাখতে হবে এবং বা পাখিকে সুরক্ষা আর যাতে ভালোভাবে সুরক্ষিত থাকা যায় সেই বিষয়ে পর্যবেক্ষণ করতে হবে যেমন পাখিকে ভালোভাবে নির্দিষ্ট সময়ে খাবার প্রদান করা এবং দেখতে হবে যাতে অন্য বস্তু বা প্রাণীদের দ্বারা যাতে পাখিদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই বিষয়ে নজরদারি রখতে হবে